তো আমাদের এইখানে হচ্ছে মুসলিম আর হিন্দুদের ধর্ম তো আমাদের এইখানটায় অতো কিছু চলে না বিভিন্ন রকম ধর্ম আছে বিভিন্ন ধরম ধরনের ধর্ম এখানে সেরকমই চলে না তো এইখানটায় হিন্দু আর মুসলিম বেশিরভাগটা চলে আর বেশিরভাগটা উন্নতি তো আমরা ধরে নাও যেমন ধরে না আমরা মুসলিম তো আমাদের একটা ঈদ দুটো ঈদ একটা রোজার ঈদ একটা বাকরা ঈদ তো আমাদের রোজার ঈদে রান্না হয় সেমাই লাচ্ছা গোষ রান্না হয় আমাদের আত্মীয়রা আসে বেড়াতে আমরাও যাই বেড়াতে তো সে সেরকমই বাকরা ঈদ বাকরা ঈদ আ আসলে তো আমাদের গরু কুরবানী দেয় তো বোকরা ঈদে আমাদের সেমাই হয় তো যেটা রোজার ঈদে আমরা যে গোষটা খেয়ে নিই রান্না করি তো আমাদের বোকরা ঈদে গরু জবাই করে তো তার জন্য গোষটা আর কিনতে হয় না বাড়িতে গরু জবাই করে জবাই করা হয়ে গেলে বাড়িতে বাড়িতে দিয়ে যায় তো সেই বাড়িতে যখন অল্প থেকে বেশি হয় তো আমরা সে তখন রান্না করি আমাদের আমার বোন আছে বোনাই আছে আমার আত্মীয়রা আসে তারা আসে আমরাও যায় তো তেমন ধরে নাম হিন্দুদের ধর্মে হিন্দুদের ধর্মে ওদের দুর্গা পুজো কালী পূজা আর বিভিন্ন রকমের পুজো ওদের হয় তো আমাদের হিন্দু থেকে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম যেন আমাদের স্কুলে পড়তাম একসঙ্গে আমার একটা হিন্দু বান্ধবী ছিল তো আমাদের যখন ঈদ বা হয় তো আমরা তখন আমার একটা হিন্দু বান্ধবীর নিমন্ত্রণ করি তো তখন হিন্দু বান্ধবী আসে এসে আমাদের বাড়ি থেকেও ঘুরে যাই তো তাদের যখন ওরা হিন্দু বান্ধবীতে হিন্দু বান্ধবীদের বাড়ি এরকম পূজা হয় তো আমাদের নিমন্ত্রণ করে আমরাও যাই গিয়ে ওদের পূজা পার্বণ আনন্দ এনজয় করে আমি আবার ঘরে ফিরে আসি তো আমাদের হিন্দু ধর্ম হিন্দু আর মুসলিমের ধর্ম এরকম এইভাবে নিয়ে চলে আচ্ছে